হ্যাঁ আমি মাঝবয়সি গোষ্ঠীর একজন অংশ যারা বয়স্ক এবং তরুণ বয়সি বা যা চাই তার মধ্যে বজায় রাখার চেষ্টা করি কারণ আমার বয়স যেহেতু ষাট পেরিয়ে গেছে এবং আমি প্রায় এখানে অনেকের থেকেই বড় তাই মাঝবয়সি ছেলেরা আমাকে কাকিমা জেঠিমা অনেকে বলে সম্মান দেয় এবং যেহেতু আমি একটু সব কিছুতে ঝুঁকিটা বেশি নিই তাই তারা যে কোনো কাজ করলে আমার সঙ্গে আলোচনা করে এবং আমার চায়ের দোকানে বিকালে সবাই বসে গল্প করে এই দুটি যে জগৎ একটা ঘরের জগৎ একটা দোকানের জগৎ এবং উভয় প্রজন্ম ছেলে এবং বাবা মা বা কাকু জেঠিমা এই প্রজন্মের মধ্যে পার্থক্য আছে তার কারণ হলো বয়স্কদের নানান রকম কথা এবং তরুণদের নানান রকম কথা আমি দোকানে বসে সবার কথাই শুনতে পাই এবং তরুণরা তাদের যা কিছু হয় তা আমাকে বলার চেষ্টা করে এবং তা আমি তাদের সঙ্গে সব কিছুই মিল রেখে মেশার চেষ্টা করি এবং তারাও আমাকে খুব ভালোবাসে